হ্যাঁ হ্যাঁ কে ম্যাডাম বলছেন হ্যাঁ বলুন কী ব্যাপার তো আপনারা একটু ঠিকঠাকভাবে দেখান তো ক্লাসে হ্যাঁ আমি তো বুঝতে পারছি জিনিসটা একটু আমি দেখছি ব্যাপারটা কিন্তু এখন একটা প্রবলেম হচ্ছে সূর্যের মধ্যে কারণ সূর্য যখন খেলতে গিয়ে পড়ে গিয়ে তার মাথায় চোট লাগার কারণে সে কিছু জিনিস মনে রাখতে পারছে না সব জিনিস ভুলে যাচ্ছে ওই কারণে সে পরীক্ষায় কী করে কী দেবে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু ডাক্তার দেখানো হচ্ছে এবং ডাক্তার কন্টিনিউ আমরা চালিয়ে যাচ্ছি ডাক্তার দেখানো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

না হ্যাঁ বলেছে যে হচ্ছে সেরকম কিছু নয় বলছে এটা এক দেড় মাসের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এবারে পরীক্ষাটা তো আর পেছোবে না তাই না সেই জন্য আপনার কাছে এটাই আমার জানার ইচ্ছা যে পরীক্ষাটা কবে এক মাসের পরে না আগে তো একটু পরীক্ষাটা কি ডেটটা পেছানো যাবে না কারণ পেছালে আমার খুব উপকার হত কারণ এক মাসের মধ্যে ঠিক হয়ে যেত তারপরে সে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারত আর কি আমার ছেলেটা ও বুঝতে পারছি তাহলে বলছি যে আপনাদের টিচারদের সাথে পেরেন্টদের যে একটা কথোপকথন বা মিটিং আছে সেটা কবে আছে

ও সামনের শনিবার তো একটু টাইমটা জানালে ভালো হতো কারণ আমার কাজের মধ্যে থেকেই আমাকে যেতে হবে ওই মিটিংয়ে সে জন্যেই বলছি আর কি টাইমটা কখন

আর বলছি পেরেন্টরা শুধু গেলেই হবে ছাত্রদের দরকার নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ যাব আচ্ছা